ঝাড়গ্রাম জেলায় পালিত উৎসবগুলির মধ্যে অনেক উৎসবই আছে যেমন ইন্দ্র পূজা বৈশাখী মেলা করম পরব এছাড়াও আছে দুর্গাপূজা হয় কালীপূজা নানান রকমের পূজা হয়ে থাকে এছাড়াও আদিবাসীরাও পালন করে থাকে মারাং বুরুর পূজা করে থাকে বনদেবতার নানানরকমের পূজা করে থাকে এই উৎসবগুলির সময় আমরা খুবই আনন্দ ভোগ করি আমরা বাইরে যারা থাকি তারা সবাই এই উৎসবের সময় এখানে আসি আমাদের গ্রামে এসে সকলে মিলে এই উৎসবে যোগদান করে এই উৎসবের সময় অনেকে অনেক জায়গা থেকে অনেক অন্যান্য জেলা থেকে দোকান আসে দোকান এসে এই বৈশাখী মেলাতে আমাদের এখানে বসে সেই দোকানে গিয়ে আমরা নানান রকমের জিনিসপত্র কিনি এবং অনেক খাবার দোকানও বসে যেখানে আমরা নানান রকমের খাবার খেয়ে থাকি এই বৈশাকী মেলাটি আমাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ মেলা এই মেলার সময় আমাদের ছোট বড় যারা যেমন আছে প্রত্যেকেই এই মেলায় যোগদান করে ছোটদের জন্য নানান রকমের খেলনা আসে যেই খেলনাতে চেপে তারা সেখানে খুবই আনন্দ উপগোগ করতে পারে যেমন ব্রেক ড্যান্স ঘুরঘুরানি জাম্পিং নানান রকমের খেলার জিনিস এসে থাকে নাগরদোলা সেই নাগরদোলায় চেপে আমরা খুবই আনন্দ করি আমরা সকলে মিলে রুমাল ছুঁড়াছুঁড়ি করি এই সব দৃশ্যগুলি আমরা এই সারা বছর ধরে অপেক্ষায় থাকি কবে এই বৈশাখী মেলা আসবে এছাড়াও এখানে আরেকটি গুরুত্ব পূরণো উৎসব হলো করম পরব এই পরবের সময়ও আমরা প্রত্যেকেই পত্যেকের ঘরে নানান রকমভাবে নানান রকম খাবার করে থাকি এই পরবের সময় আমরা নিজেদেরকে একত্রিত হয়ে খুবই আনন্দ উপভোগ করে থাকি